একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই দিনটাকে আমরা বাংলা ভাষাকে বাংলা ভাষাটাকে আমরা গুরুত্ব দিই এবং এই দিনে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই আমাদের সমাজে যারা বড়ো মানুষেরা আছে নেতা বা স্কুলের টিচাররা এই ভাষা দিবসটাকে নিজেদের মতোন করে উদযাপন করেন আমরাও সেইভাবে তাতে সহযোগিতা করি এবং পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যেমন নাচ গান আবৃত্তি হ্যাঁ এই সমস্ত পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এই দিনগুলো আমরা উদযাপন করি এবং অনুষ্ঠানের মাধ্যমে এই আমাদের বাংলা ভাষাটাকে সম্মান জানাই এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাই জানিয়ে এই অনুষ্ঠানগুলোকে অনুষ্ঠানগুলিকে আয়োজিত করি এবং সমাপ্ত করি এইভাবেই আমরা বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে পরিণত করি এবং এই ভাষা দিবসটা ভাষা আমরাদের এই বাংলা ভাষাটাকে আমরা সম্মান জানাই